আচ্ছা আমি সাইকেল নিতাম যে ওই হিরো বড়ো সাইকেল হ্যাঁ না জেন্টসের চব্বিশ ইঞ্চি কী কালার আছে আচ্ছা আচ্ছা দাম কেমন থাকবে আচ্ছা পরবর্তী আমার যদি টুকটাক অসুবিধা হয় সার্ভিসিং কি যা লাগবে পার্টসের দাম কেমন আছে আচ্ছা আচ্ছা সার্ভিসিং চার্জ আচ্ছা আচ্ছা আচ্ছা খোলা থাকে কোন সময় দোকান আচ্ছা আচ্ছা যদি ছোটো বাচ্চার সাইকেল নেয়া হয় আচ্ছা আচ্ছা কীরম দাম পড়বে তিন চার আচ্ছা যদি ওই সাইকেল কখনও খারাপ হয় সার্ভিসিং করে দেবে তো ফ্রী তাহলে কখন যাবো টাইমটা কখন যাবো কোন টাইমে দোকান খোলা থাকে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আপনি থাকবেন ঠিক আছে হুঁ হুঁ